যে ব্যক্তি সবেমাত্র আঁকা শুরু করেছে তাকে আমি অনেক ধরনের বা অনেক রকম পরামর্শ দিতে পারি যেমন ধরুন আমি তাকে কিছুক্ষণ আঁকা শেখাতে পারি এবং তিনি তাকে বলি তুমি যে জিনিসটির আঁকছো এক একটা জিনিস তুমি বারবার করো হবে ভুল অথচ হতে হতে ভুল হতে হতেই হবে ঠিক ভুল হতে হতেই ঠিক হবে একটা জিনিস তুমি বারবার করো আমি এরকমই তাকে পরামর্শ দেব এবং এ তার সাথে সাথে তাকে যতটা সে সময় পাবে ফাঁকা সময় পড়াশুনার ফাঁকে ফাঁকে ততটা টাইমই সময়ই তাকে আঁকার বিষয়ে আমি তাকে বলবো যে তুমি একটা জিনিসই বারবার চেষ্টা করো তারপর আমি তাকে বলবো একটা আঁকার বিষয়ে মাস্টার নিতে একটা বা দুটো যাতে সে ভালোভাবে আঁকতে পারে কিংবা তার ভুল হলে সে মাস্টারটা তাকে যেন সঠিকভাবে শিখিয়ে দেয় এবং সঠিকভাবে যেন সে আঁকতে পারে সেরকম একটা বা দুটো বা তিনটে মাস্টার নেওয়ার পর সে যতটা সুন্দর আঁকতে পারে তার থেকে ডবল বা তার থেকে বেশি সুন্দর সে করতে পারবে আরও ভালোভাবে সে শিখতে পারবে বা কিছু মাস্টার নিলে তারা ভালোভাবে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করে এবং ভালোভাবেই প্রশিক্ষণ দেয় যাতে ছাত্রছাত্রীরা ভালোভাবে অঙ্কন বা আঁকা করতে পারে